হ্যালো বলছি আপনি টেশনারি ডিলার বলছেন হ্যাঁ বলছি যে আমার বন্ধুর জন্মদিনে আমি পার্টিতে যাবো তো আপনার কাছে মানে সাজ সরঞ্জামের যে সব কিছু যে আইটেম থাকে মেকআপের থেকে বা সব কিছু সাজের মানে টেশনারি জিনিস সব কিছুটাই কি আপনার দোকানে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে মানে আপনার দোকানটা কতোক্ষণ খোলা থাকে তাহলে আমি কালকে যাবো তাহলে কোন টাইমটায় না বলছি যে আপনার দোকানটা কোন টাইমটায় ফাঁকা থাকে সেটা বলুন কারণ আমি অনেক কিছুই তো আমি আমি কিনবো সেই জন্য আমি ফাঁকা টাইম দেখে যেতে চাই আচ্ছা আচ্ছা মানে সাড়ে পাঁচটার দিকে গেলে ফাঁকা থাকবে তো হ্যাঁ আমার বন্ধুর জন্মদিন তো আট তারিখে তো আমি আমি সেই জন্য তো আমি একটু আগে থেকে তো যেতে হবে কালকে তো চার তারিক হচ্ছে ধরে নিলাম কালকে যাবো কা যে কালকে না গেলে হবে আমি যদি পরশু দিনও বলেন পাঁচ তারিকে সেটাও ঠিক আছে কিন্তু আমি যখন যাবো তখন যেমন দোকানটা ফাঁকা থাকে কারণ আমার অনেক কিছু জিনিস কিনার আছে সেক্ষেত্রে ভিড় থাকলে তো আমি সব কিছুটা আমার গুলিয়ে যাবে বা সব কিছু নেয়া হবে না আপনিও তখন দেখাতে বিরক্ত হবেন সেটা আমি চাই না আমি চাই যে ফাঁকা টাইমে গিয়ে নিতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ